হুম হ্যালো দাদা বললাম এটা মুকুল ইলেকট্রনিকশান হ্যাঁ তো আমি বললাম আমার এখানে একটু যে পুজোর ফাংশান আছে তো সেখানে কিছু বাল্বের দরকার আছে তো সেখানে বাল্ব পাওয়া যাবে তো হচ্ছে রেট কেমন পড়বে আমার তো সেখানে মণ্ডপ সাজানোর দরকার আছে তো ম্যাক্সিমাম হলো দশটার মতো লাগবে বাল্ব ও তো আমি যে ওখানে গিয়ে নেব জমায় নেব তো একটু রেট রেট কম পড়বে হ্যাঁ তাহলে আমি যাব গিয়ে একটু রেট একটু কম করবেন নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে